দুহাজার কুড়ি সালে করোনার ফলে ব্যবসা ক্ষেত্রে যে মন্দা দেখা দিয়েছিল তা অনেকাংশেই এখন কেটে গেছে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতিও সাধিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন শেয়ার মার্কেটের প্রচলন বেড়েছে এই যে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমরা বিভিন্ন শেয়ার কিনে তা পরে বেশি দামে বিক্রি করতে পারি এক্ষেত্রে আমিও বিভিন্ন কোম্পানির উন্নতি দেখে আমি সেখানে শেয়ার কিনি এবং তারপরে বেশি দামে বিক্রয় করি এবং যখন দেখি যে সেখানে শেয়ার মার্কেটে যে কোম্পানিটা তার মন্দা দেখা দিচ্ছে বা তার ব্যবসা ডুবে যাচ্ছে তখন আমি সেই শেয়ারটা কমদামে বা সহজ লভ্য দামে বিক্রি করে দিয়ে সেখান থেকে আমি বেরিয়ে আসি